আমি যে ধর্ম পালন করে থাকি সেটা হচ্ছে সনাতন ধর্ম আমার ধর্মের সাথে সম্পর্কিত একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা হচ্ছে রামায়ণ সেটা হচ্ছে অযোধ্যার রাজা রামের গল্প ভারতীয় পুরাণে তাৎপর্যপূর্ণ এটাতে সহজভাবে অনেক কিছু শেখার আছে প্রকৃতপক্ষে প্রতিবার যখন আমরা এটিতে ফিরে যাই আমরা নতুন এবং উত্তেজনাপূর্ণ কিছু উন্মোচন করি রামায়ণের দশটি সবচেয়ে আইকনিক মুহুর্ত উপস্থাপনা করা যায় তার মধ্যে প্রথমে হচ্ছে অয্যোধ্যা রাজা দশরথের জ্যৈষ্ঠ পুত্র ছিলেন রাম তো রাম এবং তার তিন ভাই ছোটোবেলা থেকে গুরুকুলে মানুষ হয়েছেন তারপর তাঁরা তাদের যুবককালে তার বিবাহ হয় রামের সীতার সাথে তো সীতার সাথে বিবাহর পর তাঁরা যখন তাদের রাজ্যে আসেন তখন তাঁর চতুর্থ মাতা রামের কৈকেয়ী তিনি তাদেরকে শাস্তি হিসেবে বনবাসে পাঠানোর ব্যবস্থা করেন সেখান থেকে তিনি যখন বনবাসে চলে যান তখন তাঁর ভ্রাতা লক্ষ্মণও তাঁর সঙ্গে যায় তো সেখানে গিয়ে তাঁরা বসবাস করতে থাকেন বনে রাম তথা সীতা এবং তার ভাই লক্ষ্মণ এবং তিনজনে সেখানে বসবাস করতে থাকেন পরে কিছুদিন যাওয়ার পরে সেইখানে একদিন রাবণের বোন শূর্পণখার আগমন হয় তো শূর্পণখা সেখানে এসে লক্ষ্মণকে এবং রামের সাথে তার একটা বিবাদ ঘটে বিবাদের পরে লক্ষ্মণ তার খুবই ক্ষুব্ধ হয়ে তাকে প্রহার করে দেন এবং সেই ফলে শূর্পণখা তাঁর ভ্রাতার কাছে তা নালিশ করেন তো ফলে রাজা রাবণ সে সেখানে এসে তার প্রতিশোধ নেওয়ার জন্য রামের স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে যান হরণ করে যাওয়ার পরে সীতা সীতাকে হারিয়ে যাওয়ার ফলে রাম লক্ষ্মণ দুজনে তাকে খুঁজতে থাকেন খোঁজার পরে খুঁজতে খুঁজতে তাঁরা সুগ্রীবের সঙ্গে শরণাপন্ন হন সুগ্রীব ও হনুমানের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটে তারপরে তারা সেখান থেকে সমুদ্র পাড়ি করে শ্রীলঙ্কায় প্রবেশ করেন শ্রীলঙ্কায় গিয়ে তারপর রাবণের সঙ্গে তাদের যুদ্ধ ঘটে যুদ্ধ হওয়ার পরে তাঁরা রাবণকে পরাজিত করে তিনি তাঁর স্ত্রী সীতাকে নিয়ে সসম্মানে নিজের রাজ্যে অযোধ্যায় ফিরে যান